জলবায়ুর পরিপ্রেক্ষিতে আমাদের বসন্তকালটি আমাদের এই বোলপুরে খুবই ভালো সময় এই সময় দোল উৎসবকে কেন্দ্র করে আমাদের এখানে মেলা হয় এই মেলাতে আমাদের এই বসন্তর কালে যে একটা শোভা এটা সত্যিই মনোমুগ্ধকর এখানেতে প্রচুর মানুষের সমাগম হয় এই মেলাতে এই মেলা সময় আমাদের শীত বা গরম কোনোটাই থাকে না সেজন্য আমাদের এই বসন্ত কালটা আমাদের কাছে খুবই ভালো সময় সেরা সময়